শারীরিক চেহারা উন্নত করে এবং স্থূলতা সবচেয়ে সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলির মধ্যে একটি শুধুমাত্র ভারতে নয় বিশ্বের বাকি অংশে যেমনটি আগে আলোচনা করা হয়েছে ভুল খাওয়ার পছন্দ একটি আসীন জীবনধারা এবং ব্যস্ত সময়সূচি এর পিছনে সাধারণ কারণ আপনার যদি অপ্রয়োজনীয় ওজনও বেড়ে যায় তাহলে খেলাধূলা শুরু করার কথা বিবেচনা করুন আপনি জেনে অবাক হবেন যে ওজন কমানোর ক্ষেত্রে কিছু ক্রীড়া কার্যক্রম জিম ওয়ার্কআউটের চেয়ে বেশি কার্যকর চর্বি কমাতে সাহায্য করার পাশাপাশি খেলাধূলা আপনার ত্বক চুল এবং মুখের নান্দনিকতার উন্নতি করে আপনার সামগ্রিক চেহারাকে উন্নত করে নমনীয়তা বাড়ায় খেলাধূলাও নমনীয়তা বাড়াতে সাহায্য করে প্রকৃতপক্ষে যারা নিয়মিত খেলাধূলা এবং গেম খেলে তাদের জয়েন্ট ব্যথা পিঠে ব্যথা এবং অন্যান্য গতিশীলতার সমস্যা কম হয় এটির প্রধানত কারণ গেম খেলে শরীরের সমস্ত অংশের নড়াচড়া জড়িত থাকে যা তাদের অন্তত নমনীয় করে তোলে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে প্রতি বছর হাজার হাজার মানুষ হার্ট অ্যাটাক এবং অন্যান্য সম্পর্কিত কার্ডিয়াক রোগের কারণে মারা যায় বিশ্বের স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন যে খেলাধূলায় অংশগ্রহণ ও হৃদরোগের ঝুঁকি কমাতে নাটকীয়ভাবে কাজ করে